আমার জানা পাঁচটি জেলার নাম হল প্রথম হুগলি দ্বিতীয় হল দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় হল উত্তর চব্বিশ পরগনা চতুর্থ হল বাঁকুড়া পঞ্চম হল বীরভূম